শিক্ষা কর্ম সংস্থান এবং সামাজিক অবস্থানের ক্ষেত্রে পুরুলিয়া জেলার মহিলাদের প্রতিদিনই কিছু না কিছু সমস্যার মুখোমুখি হতে হয় যেমন লিঙ্গ সমতা পরিবেশে আমাদের বিভিন্ন ধরনের মানুষ রয়েছে এখনও যারা মনে করে ছেলে মেয়ে দুজনাই সমান নয় ছেলে সবসময়ই উপরে ছেলেদের জন্য ভালো ভালো জিনিস করে রাখা হয় ভালো জায়গাতে ওরা আগে যেতে পারে মেয়েদেরকে মনে করা হয় ওরা একটি দুর্বল জাতি তাই সবসময় ওদেরকে হয়রানির সম্মুখীন হতে হয় মেয়েরা যেহেতু ছেলেদের থেকে কম মনে করা হয় তাই ওদেরকে বিদ্যালয়ে পাঠানো হয় না ছেলেদেরকে বিদ্যালয়ে পাঠানো হয় এবং মেয়েদের সঙ্গে বিভিন্ন ধরনের দুর্ব্যবহার করা হয় যেহেতু ওরা দুর্বল এবং ছেলেরাই সেই ব্যবহারগুলি মেয়েদের উপরে করে থাকে এবং মেয়েরাও মেয়েদেরকে অনেকটাই দুর্বল বানিয়ে দিয়েছে সমাজে আসল কথা বলতে গেলে মেয়েরাই হয় মেয়েদের শত্রু মা বাবা যদি তার সন্তানদের সমান চোখে না দেখে তাহলে ওদের ভাইবোনের মধ্যেও বিভেদ দেখা যাবে যেমন ধরুন মা বাবা একটি ছেলে এবং মেয়ে সন্তানের মধ্যে ছেলে সন্তানকেই বেশি ভালোবাসছে এবং ওদের জন্য সবকিছু করছে সেই দেখে ছেলেটিও হয়তো তার বোনকে ওমনি নিচু চোখে দেখবে এবং তাকে দুর্বল মেয়ে বলে মনে করবে আর আমাদের সমাজে এখনও বিধবাদের প্রতি দুর্ব্যবহার করা হয় বিধবা মানে মনে করা হয় যে সে খুবই খারাপ তাই তার স্বামী মারা গেছে কিন্তু তার স্বামী মারা যাওয়াতে কোনো হাত নেই কারোর শরীর খারাপ বা কিছু অসুবিধে হতেই পারে তাই তাকে এই এই সমস্যার প্রতিদিনই সম্মুখীন হতে হয় আমাদেরকে সবসময়ই কাজ চালিয়ে যেতে হবে যেন মেয়েরা এবং ছেলেরা দুজনেই শিক্ষিত হতে পারে মেয়েরাও যেন ছেলেদের পাশাপাশি দাঁড়িয়ে সমাজের উন্নয়নের দিকে এগিয়ে চলতে পারে তার চেয়েও বেশি যেন মেয়েদের বাবা মারা কোনোদিনই মনে না করে যে মেয়েরা কিছু পারবে না ছেলেরাই সবসময় সবকিছু পারবে যদি তাদের মা বাবা সমাজের বয়োজ্যেষ্ঠ লোক যদি নিজেদের এই চিন্তাধারা মানসিক ভাবনার পরিবর্তন করে তাহলে আমরা একটি খুব ভালো সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো এবং আমাদের পুরুলিয়াতে এখন অনেক বিদ্যালয় বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় খুলে গিয়েছে তাই মেয়েদেরকে শিক্ষা দীক্ষার মাধ্যমে তাড়াতাড়ি বিয়ে না দিয়ে আমরা যদি সমাজকে এগিয়ে তুলতে পারি তাহলে একটি খুব সুন্দর সমাজ তৈরি করতে সবাই মিলে পারবো